দেখুন আমি ছোট থেকে শুধুমাত্র একটা ভাষাই জেনে এসেছি এবং আমি যেহেতু বিদ্যালয়েও যাইনি সেহেতু আমি ইংরেজী ভাষা বা হিন্দি ভাষা বা অন্য কোনো ভাষাই জানি না আমি যেহেতু বাংলা ভাষাই জানি সেহেতু আমি তো বাংলা ভাষা সংরক্ষন করি মানে আমার হাতে ধরে আমার নাতি নাতনিরা এই ভাষা শিখেছে কিন্তু এখন যেহেতু ইংরেজী ভাষার প্রচলন খুব বেশি সেহেতু দেখতে পাচ্ছি ইদানিংকালে প্রত্যেক অভিভাবকরা তাদের বাচ্ছাদের ইংরেজী মাধ্যম স্কুলে ভর্তি করছেন কিন্তু যদি সংরক্ষন করতে হয় ভাষা এবং এই ভাষাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে প্রত্যেকটি ঘরে যাদের মা বাবা রয়েছে তাদের মা বাবাদের উচিৎ যে ছোটবেলার থেকে বাচ্চাদের বাংলা বই কিনে বা বাংলা গল্পের বই কিনে তাদের পড়ানো অভ্যেস করা তাহলে সেই বাচ্ছাদের বাংলা ভাষার একটা বাংলা ভাষা শেখার একটা প্রবণতা থাকবে এবং সবাইকেই বুঝতে হবে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা শেখাটা প্রচুর জরুরী এবং যাদের দাদু দিদা রয়েছে আমার মতো তারা আমি যেমন নাতি নাতনিকে শিখিয়েছি প্রত্যেক দাদু দিদারও কর্তব্য তাই যে নাতি নাতনিকে রূপকথার গল্প ঠাকুমার ঝুলি ইত্যাদি বলা এবং বাংলা ভাষা শেখানো